দেশের হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো তার কারণ হাসপাতালে রুগী আসার তৎক্ষণাৎ ত তাকে এসে প্রথমত স্ট্রেচারে নিয়ে যাওয়া হয় এবং সে তাকে বেডে রেখে বেডে রেখে প্রাথমিক চিকিৎসা করা হয় এরপর তাকে তার প্রয়োজন মতো ওষুধ এবং বাকি পরিষেবাও দেওয়া হয় এর ফলে আমাদের দেশের হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো তবে এটা খুব কম খরচে হয় এবং আগের থেকে আরও আধুনিক বা উন্নত ভালো পরিষেবা পাওয়া যায় তবে কোভিড মহামারী চলাকালীন খানিকটা রোগীদের অস্বস্তির মুখোমুখি হতে হয়েছে বা ভোগান্তি হতে হয়েছে তার কারণ কোভিড চলাকালীন রোগীর সংখ্যা বেশি ছিল এবং হাসপাতালে বেডের সংখ্যা কম ছিল এর ফলে এর ফলে এর ফলে রোগীদের কিছুটা অ অশান্তি ভোগ করতে হয় এবং তারা তারপরে ডাক হসপিটাল থেকে হসপিটাল থেকে ওষুধপত্র নিয়ে গিয়ে বাড়িতে সেবা শুশ্রূষা হয়ে ওঠে আর আমাদের এলাকায় মনে হয় যে আরও একটু চি চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়া দরকার আছে তার কারণ এলাকাতে নতুন বেড এবং অভিজ্ঞ ডাক্তারমণ্ডলীর প্রয়োজন এর ফলে নিজের এলাকায় বা আমাদের এলাকাতে চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খুব ভালো পাওয়া যাবে